আমার রাজ্যে শিক্ষা ব্যবস্থা বাংলা খুবই কম ভূমিকায় পালন করে কারণ বেশিরভাগটাই ইংলিশ সরকারি কাজকর্মগুলি ইংলিশেই হয় তো এটা আমার কাছে খুবই বিরোধী হ্যাঁ ভাষা আমাদের নিজেদের বাংলা ভাষা এত মিষ্টি ভাষা এত ভালো ভাষা সেটাকে সরকারি কাজে খুব কমই ব্যবহৃত হয় তবে একদম হয় না তা বলবো না কোর্টে হয় বিভিন্ন জায়গাতেই বাংলা ব্যবহার হয় কিন্তু মানে সেই মেন ভাষা হিসাবে কিন্তু গুরুত্ব পায় না মেন মেন জায়গায় সরকারি কাজেও ইংরাজিটাই বেশি প্রাধান্য পায় বাংলা সেকেন্ডারি হিসাবেই হয় কিন্তু কিছু কিছু জায়গায় বা আমরা প্রাইমারি হিসাবেও থাকি তবে আমার বক্তব্য হচ্ছে যে বাংলা কেন সেকেন্ডারি থাকবে প্রায় বাংলাতেই সব কাজ হতে হবে সরকারি যত কাজকর্ম্য আছে সবই বাংলাতেই হতে হবে কারণ এটা আমাদের বাংলার রাজ্য বাংলা মেন ভাষা এবং বাংলা খুবই ভালো আমরা বাংলা বাঙালি গর্ব করি সেই নিয়ে তহলে ভাষা কেন সব সময় ইংরাজি ভাষাটা চলবে এটা একদমই মানে আমি পক্ষপাতিত্ব নয় বাংলা ভাষাতেই হওয়া উচিত ভীষণভাবে আর একটা জিনিস হয়ে থাকে যে বাইরের দেশ থেকে যারা আসছে হিন্দি ভাষাভাষী তারা ভীষণভাবেই বাংলা ভাষায় কথা বলে না খালি হিন্দিতেই নিজেদের ভাষায় কথা বলে তারা এখানে থাকে খায় জলবায়ু নেয় সব কিছু নেয় কিন্তু তারা কথা বলবে হিন্দিতে এটা এ আমি খুব মানে প্রতিবাদ জানায় ঠিক আছে নমস্কার